আমরা হিন্দুধর্মে তুলসি গাছটা সবসময় থেকেই অনেক বেশি মাহাত্ম্য দিই ছোট থেকে আমরা তুলসি গাছ নানারকম জিনিসে ব্যবহৃত হতে দেখতে পেয়েছি এছাড়াও আমার মনে হয় যে অ্যান যেকোনো জিনিসের জন্য অ্যান্টিবায়োটিকের থেকে আয়ুর্বেদিকটাকে বেশি মাহাত্ম্য দেওয়া দরকার আমি সকলকে বলতে চাই এবং আমি এবং আমার পরিবারের সবাই অ্যান কোনোরকম ছোটখাট অসুবিধাতেও অ্যান্টিবায়োটিকের থেকে আয়ুর্বেদাটি আমরা বেশি ব্যবহার করে থাকি